খুচরো বলতে হ্যাঁ একটা একটা করে বিক্রি যে দোকানে হয় পাইকারি বলতে দোকানে গোজ গোজ হিসাবে বিক্রি করা হয় অন্য দোকানে যেটা টাকাও টাকার সংখ্যা অনেক আর খুচরোতে টাকার সংখ্যা কম মুদি আর সবজি দোকানে সবজির তবুও একটু কম পরিবর্তন হয়েছে দামে কিন্তু মুদি দোকানে সব জিনিসপত্রে অনেক অনেকই পরিবর্তন হয়েছে আগে থেকে তেলের দাম বেড়েছে চিনির দাম বেড়েছে সবকিছুরই